আমি আমার এই এলাকায় একটা ইমিটেশন ও কসমেটিক্সের একটা ব্যবসা করতে চাই যেটা আমার খুব ইচ্ছা কেননা এখনকার দিনে আমি দেখেছি মহিলাদের একটা বিলাসীতা অনেকটা বেড়েছে সেই কারণেই আমিও দুটোহই এই ব্যবসাটাই আর কি মেডিসিন ব্যবসা বলুন সঙ্গে কসমেটিক্স এই ব্যবসাটাই আমার খুব ইচ্ছা আর কি যে এই ব্যবসাটা করা

কারণও আছে এর অনেক কারণ আছে কেননা ইমিটেশনের ব্যবসা বলুন মানে মহিলাদের যাবতীয় জিনিস মানে এখন এই ধরুন মানে মহিলারা যেটা ব্যবহার করে আর কি নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে আর কি ইমেটিসিনের জিনিস বলুন বা কসমেটিক্স এগুলো প্রত্যেককেই মানে কোনো প্রতিদিনের ব্যাপার আর কি এটা তো লা মানে খুব ব্যবহারটা আগের থেকে অনেক বেড়েছে সেই কারণেই আমার মানে এক আগ্রহ রয়েছে তো আমি চাই এখন দেখছি একটা মানে ব্যবসা করার জন্য যে জায়গা সে জায়গাও দেখেছি মোটামুটি সব ঠিক হয়েই আছে আ আশা করছি ব্যবসাটা মানে নিজের ইচ্ছা যেমন সেইভাবেই করতে পারবো আর মানে ইচ্ছা তো আছেই মানে সত্যিই পারবো কেননা যেহেতু আমি আমার একটা আগ্রহ রয়েছে যেটা ব্যবসাটা আমি সত্যিই মন দিয়ে করতে চাই কারণ এখন প্রত্যেক ঘরের মেয়েরা আপনার মানে এই প্রতিদিনের চাহিদা আর কি এর যেটা ইমিটিসিনের বা কসমেটিক্সের যে দ্রব্য এগুলো ব্যবহার করে প্রত্যেক ঘরেই মানে এমন কোনো বাড়ি নেই যে নেই যে সব বাড়িতেই এ আগ্রহ থাকে বলে এই ব্যবসাটা আমার করার খুব আগ্রহ দেখা যাক আমি প্রতিষ্ঠানের জন্য ব্যবসা করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য আপনার জায়গা দেখেছি দেখা যাক কত দূর কী করতে পারি এতে লাভও এ এই ব্যবসায় লাভও আছে ভালোই আশা করি একটা জায়গায় যেতে পারবো ব্যবসাটা চালু করি তারপর দেখা যাক কী করতে পারি